আমার প্রিয় শিল্পী হলো অরিজিৎ সিং তিনি অনেক বড় একজন গায়ক তার সাথে সাথে তিনি মানুষ হিসেবেও অনেক বড় তার মতো মাটির মানুষ পৃথিবীতে খুবই বিরল আজকের দিনে এরকম মানুষ প্রায় দেখাই যায় না তাছাড়া অরিজিৎ সিংয়ের গলা খুবই সুন্দর প্রায় সব মানুষের পছন্দ তার গান বেশিরভাগ মানুষেরই পছন্দের গায়ক অরিজিৎ সিং এছাড়া আমার শ্রেয়া ঘোষালও খুব পছন্দের একজন গায়িকা লোকে বলে গায়িকাদের মধ্যে সবচেয়ে মিষ্টি গলা হলো শ্রেয়া ঘোষালের তিনি অত্যন্ত জনপ্রিয় একজন গায়িকা তবে তার মিষ্টি গলার সাথে সাথে তাকে দেখতেও অনেক সুন্দর